এমনই এক বই যে বই পড়লে উচ্চস্বরে হাসতে হয় এটা প্রশ্ন করা হয়েছে কিন্তু উচ্চস্বরে না হাসলেও প্রতিটি মুহূর্ত উপভোগ করা যায় এবং প্রতিটি মুহূর্ত হাসির উদ্বেগ করে প্রতিটি মুহূর্তে আমরা উচ্চস্বরে না হলেও হাসতে হাসতে নিজেকে সময়ে ইয়ে করি অতিবাহিত করি সেই বই সঞ্জীব চট্টোপাধ্যায়ের রসেবশে ও সঞ্জীব চট্টোপাধ্যায় রসেবশে যে বইটি লিখেছেন সেই বইটিতে প্রতিটি মুহূর্তে আপনি উপভোগ করবেন হাসির মাধ্যমে কারণ হচ্ছে প্রতিটি জীবনে প্রতিটি মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুনো ওখানে উল্লেখ করা আছে সাংসারিক জীবনে প্রতি মুহূর্তে আমরা যে সব কাজ করে থাকি সেই কাজ নিয়ে কেরিকেচার যেটাকে বলা হয় আলোচনা সমালোচনা সেইগুনোই এমনভাবে উনি ব্যাখ্যা করেছেন যাতে হাসতে হাসতে সেই ব্যাখ্যাটা যখন পড়া হয় হাসতে হাসতে নিজেদের সময় চলে যায় তো এইরকম একটা বই রসেবশে ভীষণ উপভোগ্য সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা